আমি দুবরাজ দিঘিতে থাকি তো আপনার আজকে তো স্বাধীনতা দিবস তো আপনাদের কি রেস্টুরেন্টটা আজকে মানে খোলা আছে অর্ডার কি নেওয়া যাবে তাহলে আমি মানে খাবারটা তাহলে অর্ডার করাবো কেন কি আজকে তো পনেরোই আগস্ট আছে তার জন্য রেস্টুরেন্ট যদি বন্ধ থাকে তো আপনি কি অর্ডারটা নেবেন তালে কি আমি মানে ওই কল করে অর্ডার করবো না কোনো অ্যাপের মাধ্যমে আমাকে অর্ডার করতে হবে ওই জোম্যাটো অ্যাপের মাধ্যমে তাহলে আমি অর্ডার করে খাবারটা আনিয়ে নেবো আপনি কি দুবরাজ দিঘিতে অর্ডার করবেন তো তাহলেই আমি অর্ডারটা করবো খাবারের